শিক্ষা এবং গবেষণার জন্য পশ্চিমবঙ্গে যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার বিকাশের ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে আসছে এছাড়াও রয়েছে পূর্ববর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ব বিদ্যালয় খড়গপুর আইআইটি এবং কল্যাণী কৃষি গবেষণা কেন্দ্র খড়গপুর আইআইটি হলো ভারতের মধ্যে একটি অগ্রণী বিশ্ববিদ্যালয় যা প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে থাকে ভারতের মধ্যে এবং বিশ্বের দরবারে এর নাম যথেষ সুনাম যথেষ্ট রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কল্যাণী বিশ্ববিদ্যালয় কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে যথেষ্ট অ সমৃদ্ধ করে তুলেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ভারতে পশ্চিমবঙ্গে আমাদের দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে কল্যাণী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেখানে কৃষি গবেষণার ক্ষেত্রে যথেষ্ট সুন্দর শিক্ষা প্রদান করা হয়ে থাকে এছাড়া কলকাতা মেডিক্যাল কলেজ এনআরএস ন্যাশানাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথি নামক শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা গবেষণা ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে থাকছে এখানে চিকিৎসার সাথে শিক্ষার সাথে সাথে চিকিৎসার সম্পর্কে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজকর্ম হয়ে থাকে চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভারতের মধ্যে প্রতিষ্ঠিত স্থান হিসাবে পরিচিত ন্যাশানাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথি ভারতে প্রথম স্থান অধিকারকারী হোমিওপ্যাথি শিক্ষাকেন্দ্র